আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইম ছোট ছোট বাচ্চাদের পক্ষে খুব ক্ষতিকর এটার মূল কারণ হচ্ছে খেলাধূলার জন্য খোলা মাঠের অভাব বাচ্চারা ছোট থেকেই হাতে গেম খেলার জন্য ফোন পেয়ে যাওয়ায় মাঠে গিয়ে খেলা যেমন ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা প্রায় করাই বন্ধ করে দিয়েছে এটির কারণ শুধুমাত্র ফোন নয় এটির কারণ অবশ্যই খেলার মাঠ ধীরে ধীরে কমে যাওয়া হাতে গুনে প্রায় দু থেকে তিনটে মাঠ আপনি প্রত্যেক এরিয়াতে দেখতে পাবেন তাও না পাওয়ার মতোই সম্ভব বাচ্চাদের খেলায় আরও উদ্বুদ্ধ করা উচিত মোবাইল ফোনের ভিডিও গেম ছেড়ে ভিডিও গেম থেকে বাচ্চাদের দূরে রাখতে অভিবাবকদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই ফুটবল অথবা ক্রিকেট ব্যাট কী এবং ক্রিকেট বল হাতে ধরিয়ে এবং পাশাপাশি পাড়ার বাচ্চাদের সাথে তাকে খেলার মাঠের দিকে নিয়ে যাওয়া